প্রথমত মোবাইলের ঘটনাচক্র গল্প রেডিও ও সংবাদপত্রে কোনোওটিও আমার মতে সঠিক নয় কারণ এটিতে বিবিন্ন ধরনের রাজনৈতিক চাল চলে এবং এটিতে যখন রাজনৈতিকী কতা জানা যায় তখন তারা ছাড়তে গিয়ে ছাড়ে না কারণ এরা টাকা দিয়ে রাজনৈতিকগুলো এইগুলোই সব মানে খবরগুলো কিনে নেয় এইসব কারণে সঠিক খবরগুনো আসে না এবং মিথ্যে খবর বেশি যায় তাই মানুষের ভরসা উঠে যাচ্ছে খবর থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে এইসব কারণে বিশেষ মাঝে মধ্যে ঝখন লাইভ আসে তখন মানুষে জানতে পারে এইসব কারণ লাইভে দেখায় যে এইসবই সঠিক কারণ দেখায় নাহলে লাইভ যদি শেষ হয়ে যায় তখন সেটাকে তুলে নেয় কারণ তারা টাকা দিয়ে কিনে নেয় সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক এ দলের বিভিন্ন ধরনের লোক নেতা এইসব দিয়ে এবং খবরটাকে চাপিয়ে চেপে দেয় এবং বিভিন্ন উ উল্টো পাল্টা খবর খুলে দেয় এইসব কারণে আমার মতে এইসব কিছু সঠিক নয় যেগুনো নিজের চোখে দেখবো সেইগুনোই সঠিক